হ্যাঁ আমি কোনো খেলাধুলার বৃত্তি সম্পর্কে সচেতন কারণ আমি জানি দৈনন্দিন জীবনে মানুষকে চলতে গেলে যেমন খেতে হবে কর্ম করতে হবে ঘুমোতে হবে বা অন্যান্য যেসব কাজ করতে হবে এসবগুলো বাদ দিয়েও কিন্তু মানুষকে শরীরচর্চা করতে হবে আর এই শরীরচর্চার মধ্যে কিন্তু মানুষকে তার খেলাধুলাটা সঙ্গে রাখতে হবে আমরা যেমন ছোটোর সময় যেমন খেলাধুলা করতাম আস্তে আস্তে বয়েসের সঙ্গে সঙ্গে যেমন খেলাধুলা আমাদের সাথে হারিয়ে গেছে সেটা কিন্তু হারানো উচিত নয় খেলাধুলাটাকে মানুষকে প্রতিদিন তার জীবনের চলার পথে রাখতে হবে কারণ খেলাধুলা মানুষের সঙ্গে জড়িত থাকলে মানুষের শরীরও ঠিক থাকে মনও ঠিক থাকে এবং খেলাধুলা করলে মানুষ তা অনেক লাভবান হয় যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা হকি টেবিল টেনিস ভলিবল এসব খেলা মানুষকে যেমন শরীরকে অনেক উপকৃত করে তেমন মানুষের মনকেও অনেক সুন্দর রাখে এবং যার ফলে মানুষের শরীরে রোগব্যাধি দূর হয় এবং মানুষ একটা নতুন পরিবেশের মধ্যে নিজেকে উদযাপন করতে পারে আর খেলাধূলার মাধ্যমে মানুষের অনেক বন্ধু বান্ধব এবং ভালো দিকেরও পরিচয় পাওয়া যায়